হ্যাঁ ইন্টারনেট আগেকার যুগে থাকেনি আগেকার যুগে তখন বাংলা ভাষায় মানুষ কথা বলত এবং আগেকার যুগে মানুষদের তখন কারেন্টের ব্যবস্থা থাকেনি এবং তখন কোনো কারেন্টের যোগাযোগও থাকেনি এই কলিযুগে মানুষ অনেক কিছু দেখেছে এবং কারেন্ট এসেছে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের যে কলকারখানা সেগুলো তৈরি হয়েছে এবং সেখানে ইন্টারনেটের যোগাযোগ হয়েছে ইন্টারনেটের যোগাযোগের থেকে মানুষ বিভিন্ন ধরনের মোবাইল বিভিন্ন ধরনের ফোন ইউজ করতে পেরেছে এবং সেগুলো থেকে তাদের অনেক সুবিধা সুযোগ হয়েছে এবং বিভিন্ন ধরনের কম্পিউটর বিভিন্ন ধরনের জিনিস এসেছে এবং সে জিনিস থেকে মানুষ অনেক কিছু শিখেছে এবং অনেক কিছু পরিবর্তন হয়েছে আগেকার যুগে মানুষ তখন এত সব কিছু জানত না তখন বাংলা ভাষায় সব কিছু ছিল এবং এখন বাংলা ভাষা থেকে মানুষ ইংরেজি ভাষাতে শিখে গিয়েছে এবং ইংরেজি ভাষা তারা বলতে পারবে এবং ইংরেজি ভাষা থেকে তারা বাংলা ভাষায় কিন্তু করতে পারবে না কিন্তু বাংলা ভাষাটাই মেন বাংলা ভাষা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে এবং তখনই ইন্টারনেটের ব্যবস্থাটা থাকেনি বলে মানুষ বাংলা ভাষাটা এত গুরুত্ব দিয়েছে কিন্তু এখন মানুষ আর বাংলা ভাষায় গুরুত্ব দিচ্ছে না তারা ইংরেজিতেই সব কিছু বলার চেষ্টা করছে এবং ইংরেজি এখন বেশি প্রযুক্তি হয়ে উঠেছে ইংরেজির থেকে মানুষ বেশি বাংলায় কথা বলতে পারবে এবং বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা